হ্যাঁ বলুন হ্যাঁ করা হয়ে গিয়েছে তোর কি করে হতো ওটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে হতো মনে হয় ওরকম করেই হবে কেন তুই কি ওটা করিসনি কিন্তু স্যার তো ওটাই বলেছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রেই হবে অনেক অনেক তো বাইরে থেকে কোশ্চেনও এসছিল সব তো বইয়ের থেকে আসেনি তুই কি সব সব কোশ্চেনগুলোরই উত্তর আমি সব করিনি কিছু কিছু ছাড়া আছে আমারও আমারও ওটাই ডাউট আছে কিন্তু আমার মনে হচ্ছে ওটাই ওটাই হবে তোরটা মনে হচ্ছে ভুল হতে পারে হুম আর সব তো বইয়ের থেকে আসেনি না ওই জন্যে আরও আমাদের একটু আমাদের একটু অসুবিধা হচ্ছে

তা হ্যাঁ